শুধু পেনসিল ব্যবহার করে যে চিত্র করা হয় তাকে পেনসিল শেডিং বলে পেনসিল শেডিং করতে গেলে পেনসিল বিভিন্ন ধরনের পেনসিল দিয়ে সেই শেডিংটা ভরাট করতে হয় কোনো রঙের ব্যবহার ছাড়া প্রথমে কোনো ছবি এঁকে নিতে হবে তারপর তাকে বিভিন্ন ধরনের টু বি সিক্স বি ফোর বি এইট বি টেন বি পেনসিল দিয়ে ভরাট করতে হবে বিভিন্নভাবে শেডিং দিয়ে এইভাবে করতে হয়